আমরা দেখি প্রায় বছরের বিভিন্ন সময় গ্রামে গঞ্জে খেলাধুলো অনুষ্ঠিত হয় এই খেলাধুলোর মাধ্যমে গ্রামের সামাজিক যোগাযোগ বিপুলভাবে বেড়ে ওঠে দ্বিতীয়ত গ্রামে খেলাধুলার মাধ্যমে এক এক গ্রামের সংস্কৃতি আরেক গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে খেলাধুলার মাধ্যমে গ্রামীণ মানুষের মধ্যেও ঐক্য সমন্বয় ঘটে তাছাড়াও আজকালকার দেখা যায় বিভিন্ন গ্রামীণ ছেলে রাজ্য স্তরে এবং জাতীয় স্তরেও খেলাধুলোতে অংশগ্রহণ করছে ফলে গ্রামের সংস্কৃতিকে দেশের চারিদিকে ছড়িয়ে পড়তে তারা বিপুলভাবে সাহায্য করে থাকে তৃতীয়ত গ্রামে গঞ্জের অনেক ছেলে আজ খেলাধুলোকে জীবিকা হিসেবে পালন করে চলেছে আজ তাদের অর্থ উপার্জনের জন্য খেলাধুলা এক বিশাল ভূমিকা পালন করছে